হ্যাঁ আপনি হ্যাঁ কে বলছেন আচ্ছা আপনি কাকে চাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা

হ্যাঁ দিতে পারবো আচ্ছা ওই তিন চার হাজার টাকার মতন পড়বে আমার দোকানে আরো ভালো ভালো মিষ্টি আছে যদি আপনি নিতে চান নিতে পারেন

ওই চার চার হাজার টাকা মতন পড়বে হ্যাঁ করলে তো ভালোই হয় আছ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর আপনার মিষ্টিটা কখন চাই হ্যাঁ একদম ভালো খুব ভালো আচ্ছা আপনার কখন দরকার আচ্ছা ঠিক পেয়ে যাবেন সময় মতন আপনি আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা